শূন্য আট শূন্য এক দুই শূন্য শূন্য আট শূন্য ছয় শূন্য দুই দুই শূন্য এক তিন শূন্য পাঁচ শূন্য তিন দুই শূন্য এক ছয় শূন্য নয় শূন্য পাঁচ এক নয় নয় এক শূন্য দুই শূন্য এক দুই শূন্য শূন্য দুই